আমার এমন কোনো বই যেটা অতি মাত্রায় বিখ্যাত হয়েছে কিন্তু দৃঢ়ভাবে সুপারিশও করেছে আমি বুঝতে পারি নি এমন এমন একটা বই হচ্ছে উদারিং হাইটস এমিলি ব্রন্তের ওখানে যে প্রধান চরিত্রে ছিলেন নায়ক নায়িকা ওদেরকে প্রতিনায়ক নায়িকা হিসাবে দেখানো হয়েছে তাদের চিন্তা ভাবনা তখনকার দিনের থেকে একটু আল অনেকটাই আলাদা ছিলো আর ওখানে যে এন্ডিং দাওয়া হয়েছে সেটাও আমার খুব একটা ভালো লাগেনি কেন কী একটা জেনারেশানকে দুজনেই একটা জেন জেনারেশানে দুজনে মৃত্যু হলো তারপর যে প্রতিনায়ক সে কন্টিনিউ করে যাচ্ছে স্টোরি এবং এন্ডিংয়ে এসে ওই একই স্টোরি রিপিট হয়ে শেষ পরিণিতি ওই একটা গল্প রিপিট হয়ে পরিণিতিতে কিছু এলো না